আমি বিদ্যুতের বিপদ সম্পকে তো অবশ্যই সচেতন পোত্যেকটা মানুষই সচেতন হওয়া উচিত এর জন্য আমরা আমাদের ঘরের যে ওয়ারিং আছে ওয়্যারিং এর তারগুলোকে কেসিং দিয়ে আমরা আটকে দিয়েছি বোড বিদ্যুতের যে বোর্ডগুলো আছে সুইচগুলো সুইচবোর্ডগুলোকে সব সব সময় আমরা মিস্ত্রি ডেকে দুদিন পর পর চেক করাই যে সেগুলো ঠিকঠাক আছে কি না ছোটো ছোটো বাচ্চাদের বিদ্যুতের বোর্ডের কাছে যেতে দেই না সুইচবোর্ডের কাছে আমার নিজেরাও জল হাতে ধরি না আমাদের পাম্পের সুইচও আমরা নিজেরা জল হাতে ধরি না যেখানে কারেন্টের সুইচ আছে সুইচবোর্ড আছে সেখানে বাচ্চাদের যেতে দেই না আমরা নিজেরা জল হাতে ধরি না আমাদের যে ঘরে মাইক্রোওভেন ওয়াশিং মেশিনের সব জিনিসগুলো আছে সেগুলোও আমরা খুব সাবধানে ব্যবহার করি আর বিদ্যুতের সং বাজ পড়লে বা বিদ্যুত চমকালে আমরা টিভি ফ্রিজের সমস্ত বিদ্যুতের থেকে যে বিদ্যুতের বোর্ডগুলো আছে সেখান থেকে প্লাগগুলোকে খুলে রাখি সুইচগুলোকে অফ করে দিই আর বিপদ হলে তাও তো আমরা মেন সুইচই অফ করে দেই যাতে আমাদের কোনো আর বড়ো বিপদ টিপদ না হয় ব্যস এইভাবেই আমরা সেগুলোকে সেব করার চেষ্টা করি